হ্যালো বলুন হ্যাঁ আমি রায়চকের সর্বমঙ্গলা রেস্তোরাঁ থেকে বলছি বলুন আচ্ছা বলুন রাজবাবু

ভালো কথা

আচ্ছা হ্যাঁ অবশ্যই আমরা আপনাদেরকে নিমন্ত্রন্ন নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন বন্ধু বান্ধব সমেত আমাদের পরিষেবা সবসময় যেমন পেয়ে এসেছেন তেমনই পাবেন আমাদের মান এবং গুণগত পরিষেবা আমরা সবসময় আমাদের ক্রেতাদেরকে দিতে চেষ্টা করি এবং আমাদের সর্বোচ্চ লেভেলে আমাদের কর্মচারীরা সারাক্ষণ আপনাদের মনোরঞ্জন এবং আপনাদের ভালো লাগার জন্য কাজ করে যাচ্ছে এবং সব তার আগেই আমরা আপনাদের জানাই ধন্যবাদ জানাই আপনারা ক্রেতারাই আমাদের সুনাম করেছেন আজকে বাজারে আমাদের যে সুনাম এর জন্য ক্রেতারাই দায়ী এবং ক্রেতাদেরকে অনেক ধন্যবাদ এই রায়চকের সর্বমঙ্গলা রেস্টুরেন্টের তরফ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেমন্তন্ন জানাচ্ছি যে আপনি আপনার বন্ধু বান্ধব সহযোগে মঙ্গলবার আসবেন বললেন আপনারা কতজন আসতে আসতে চাইছেন হ্যাঁ পরশুদিন আসুন

হ্যাঁ আমরা লুচি পোহা আমাদের যা ট্র্যাডিশনল আমাদের যে বংশপরম্পরায় চলে আসছে এখানে সেই জিনিসই পাবেন আপনারা আসুন আমরা খুবই খুশি আমরা খুবই আনন্দিত আমরা পুরো তৈরি হয়ে থাকব যাতে সময় মতো আমরা আপনাদের সার্ভ করতে পারি একদম চলে আসুন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন অনেক ধন্যবাদ